পশ্চিমবঙ্গের কম পরিচিত আকর্ষণীয় গন্তব্য যেমন স্থানে দর্শক যায় রন্ধণ প্রণালী ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারেন তেমন আছে আমাদের শান্তিপুর বাঁকুড়া ঝাড়গ্রাম কালীপুর দেওয়ানগঞ্জের মতো জায়গা যেমন শান্তিপুর নদীয়া জেলায় একটা শহর তার মধ্যে যেটা মিষ্টির জন্যই পরিচিত বিশেষ করে শক্তিপুরে সন্দেশ এখানকার স্থানীয় মিষ্টি দোকান এগুলোয় ঘুরে দেখার মাধ্যমে আপনি বিভিন্ন মিষ্টি ও খাবারের স্বাদ নিতে পারেন তেমনই ঝাড়গ্রাম ঝাড়গ্রাম জেলায় আদিবাসী খাবারের স্বাদ নিতে পারেন বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের রান্না করা দুম কাঁঠাল এবং বাঘা মাছ টেস্ট করে দেখতে পারেন তেমনই কালীপুরের কালীপুর একটা ছোট গ্রাম যেখানে বাঙালি খাবারের জন্য পরিচিত হয়ে থাকে কালীপুরের মাছের মাথার ঝোল আর ঝোল মাছ বেশ জনপ্রিয় তার মানে বাঁকুড়ার কাঁঠাল ঝোল আর বেগুন ভর্তা জনপ্রিয় খাবার স্থানীয় বাজারে পাওয়া যায় দেওয়ানগঞ্জে আবার চাষি খাবারের স্বাদ নিতে পারেন এখানে হরেক রকমের সিজনাল ফল আর সবজি পাওয়া যায় এরকমই অপরিচিত জায়গা বেশি জনপিয় হতে পারেনি তো এই সব জায়গায় এসে এই গন্তব্য স্থানে সংস্কৃতি ও রন্ধন প্রণালী সম্পর্কে গভীর ধারণা নিতে পারেন